শিক্ষার্থীরা এখন উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ও কলেজের জন্য বা অ আরও অন্য রকম কিছু নিয়ে পড়ার জন্য এখন বাইরে গিয়ে পড়াটাই পছন্দ করছে যেমন অনেকে কলা বিভাগ নিয়ে পড়ছে বাণিজ্য নিয়ে পড়ছে বিজ্ঞান নিয়ে পড়ছে নার্সিংয়ের কোর্স করছে আইটিআই করছে কৃষি কোর নিয়ে পড়ছে প্রকৌশল নিয়ে পড়ছে মেডিক্যাল নিয়ে পড়ছে বিএড বিভাগে পড়ছে এমএড বিভাগে পড়ছে এমন অনেক নির্দিষ্ট কোর্স রয়েছে যেটা নিয়ে শিক্ষার্থীরা এখন পড়তে পছন্দ করছে যেমন আমি কলা বিভাগ নিয়ে পড়েছি আমি আমাদের এখানে আশেপাশেই কলেজে পড়েছি কিন্তু অনেকে নার্সিং নিয়ে পড়ার জন্য বাইরে যাচ্ছে এ বাইরে গিয়ে পড়াশুনো করার চেষ্টা করছে বাইরে গিয়ে তাদের তারা চাইছে যে আরও উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য অনেকে আইটিআই নিয়ে পড়াশুনো করছে এ আমি কলা বিভাগ নিয়ে পড়েছিলাম কিন্তু আমারই এক বান্ধবী গিয়েছিল নার্সিং পো ক কোর্স করতে গিয়েছিল ব্যাঙ্গালোরে গিয়েছিল এবং সে তিন বছর সেখানে গিয়ে নার্সিং কোর্স করে সে এখন বাইরে চাকরি করছে বাইরে কলেজে গিয়ে পড়ার জন্য ও সে অনেক রকমভাবে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পেরেছে কিন্তু আমি এখানেই পড়েছিলাম কলা বিভাগ নিয়ে আমার এ এ গ্রামেরই এক আশেপাশে একটা কলেজে পড়াশুনো করেছিলাম বাইরে গিয়ে পড়ার একটা সুবিধা রয়েছে সেখানে গিয়ে পড়লে তুমি আরও অনেক উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবে সেই জন্য এখন কেউ এখানে থেকে পড়াশুনো করতে চাইছে না সবাই চাইছে বাইরে গিয়ে পড়ার জন্য অনেকে নার্সিং কোর্স করছে আইটিআই করছে সেইগুলো নিয়ে পড়লে এ এখন অনেক রকমভাবে শিক্ষায় শিক্ষিত হতে পারবে সেই জন্য এখন মানুষ তাদের বেছে নেওয়া পছন্দের মতন করেই পড়াশুনো করছে